হ্যাঁ বলছি আমি যেতে চাই বাড়ির আমাকে একটু ভেতরে যেতে দিবেন আমি আমার এক বাড়িতে দাদা আছে ফ্ল্যাটে এই ফ্ল্যাটে দাদা থাকেন উপরের ফ্ল্যাটে তো আমি দাদার সাথে দেখা করতে আসছি হ্যাঁ আমি আমার এখানে দাদা থাকে আমার দাদা এখানে একটা অফিসে কাজ করে তো আমার দাদা উপরের ফ্ল্যাটে থাকে তো আমি আজকে আসছি সেই জন্য দাদার সাথে দেখা করবো হ্যাঁ হ্যাঁ আমার দাদার নাম সৌভিক রয় তো দাদা এখানে আছে এক বছরের বেশি আছে এখানে তো আমি এর আগে কোন দিনও আসি নি এই প্রথমবার আসছি দাদার সাথে দেখা করতে হ্যাঁ আমার দাদা উপরে পঁচিশ নম্বর ফ্ল্যাটে থাকেন হ্যাঁ আমার দাদা এখানে এখানেই কাজ করে ইঞ্জিনিয়ারের কাজ করে তো এখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে থাকে এখন এখানেই বাড়িতে যায় না তো আমি এখানে আসছিলাম একটু কাজে সেই জন্য ওই দাদার সাথে দেখা করবো হ্যাঁ আমার নিজের দাদা হ্যাঁ আমার সাথে আধার কার্ড রয়েছে হ্যাঁ ফোন নাম্বার আছে আপনি বললে আমি ফোন লাগিয়ে দিতে পারি আপনি দাদার সাথে কথা বলুন তারপরে আমাকে ভিতরে যেতে দিন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি আপনাকে সব কিছু দিচ্ছি তো বলছি আমাকে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আচ্ছা ঠিক আছে সে না হয় আমি অপেক্ষা করবো এত দূর আসছি যখন দাদার সাথে দেখা করবো বলে আসছি তাহলে আমাকে অপেক্ষা না হয় একটু করতেই হবে আমার দাদার নাম সৌভিক রয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি গিয়ে দেখুন আমার কোনো অসুবিধা নেই আমি এখানে দাঁড়িয়ে আছি তো আপনি একটু তাড়াতাড়ি আসবেন আমি এখানে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে তাহলে আপনি আসুন এখন তাহলে আচ্ছা ঠিক আছে আমি রাখ আচ্ছা ঠিক আছে আমি রাখছি তাহলে